আমি রুচিতম রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম কিন্তু আমি বাড়ি এসে দেখি আমার কিছু অতিথিবৃন্দ আসছে তখন আমি আবার রুচিতম মালিকের সাথে কথা বলি দেখুন আমি তো একটা রুটি দুটো নানের বদলে আমি সেটা তিনটে রুটি পাঁচটি নান চাই আপনি কি দিতে পারবেন তখন রুচিতম মালিক বললো যে কেনো পারবো না আপনার কখন লাগবে আমি তখন বললাম যে আমার বাড়িতে তো কুটুম হঠাৎ হঠাৎ চলে আসছে আমার এক্ষুনি লাগবে আপনি কি এক্ষুনি দিতে পারবেন যে খাবারটা বললাম বাড়িয়ে বললো তখন বলছে নিশ্চয়ই পারবো কিন্তু দু পাঁচ মিনিট একটু দেরি হবে তখন আমি বললাম ঠিক আছে দু পাঁচ মিনিট দেরি হলে কি আর হবে তেমন কিছু হবেনা তবে দু পাঁচ মিনিটের জায়গায় যেমন না পনেরো কুড়ি মিনিট হয় কেনো অতিথিবৃন্দকে তো বেশিক্ষন বসিয়ে রাখা যাবেনা সেই কারণে আপনি দু পাঁচ মিনিটের জায়গায় পনেরো কুড়ি মিনিট করবেন না সেই কারণে আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি